স্থানীয় কিছু খেলাধুলো বিনোদনমূলক কার্যকলাপ এখানে খো খো কবাডি ফুটবল ক্রিকেট খুবই জনপ্রিয় সাধারণ মানুষ এই খেলা উপলক্ষে নিজেরা এবং পাড়া প্রতিবেশী সবাই একত্রিত হয়ে এই খেলা মজা উপভোগ করতে পারে এবং খেলার আনন্দও নিতে পারে এবং খেলাও দেখতে মজা পায় তার ফলে সাধারণ মানুষ থেকে এমনকি বাচ্চা বুড়ো সবার মনে একটা আনন্দের অনুভূতি তারা অনুভব করতে পারে এখানে নানানরকম স্কুলে নানানরকম খেলাধুলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে থাকে তাতে সাধারণ মানুষ থেকে যেকোনো অভিভাবক সবাই খুব আনন্দ উপভোগ করে এর ফলে মানুষের মনে একটা আনন্দের সৃষ্টি হয় যার ফলে তারা নতুন নতুন কিছু জানতে পারে খেলার সম্পর্কে এবং সমস্ত বাচ্চাদেরকে অনুভূতি দিতে পারে আনন্দিত আনন্দ দিতে পারে যাতে তারা আগামী দিনে খেলার সম্মন্ধে কিছু জানতে পারে এবং তারা এই খেলার সঙ্গে যুক্ত হতে পারে